যে মাছ ধরার সাহায্যটা বলছি তো যে মাছ আমরা ধরি পুকুরে তো নদীতে মহিলারা তো মাছ ধরতে পারে না তো তেমনি বাড়িতে যখন আমরা মাছ ধরি তো আমরা বাড়িতে ছিপে বা জালেতে মাছ ধরি কেননা আমরা যদি মাছ ধরতে আমি অবশ্যই পারি না তো আমার মা ফেলে তো আমার মা জাল ফেলতে পারে তো তার কারণে বলছি যে আমরা নদীতে মাছ ধরতে যে আমরা নাড়ী তো তার জন্য নদীতে মাছ ধরতে পারি না সেই জন্য করে আমরা নদীতে মাছ ধরতে যাই না তো আমাদের বাড়িতে যে আমরা যে কাজ করি যেমন যেন ওই মাছ ধরার কথা বলছি যে আমরা যে আমাদের যখন মাছ ধরার দরকার হয় যে যেন আমি যেন বাজারে গিয়েছি যে আমি মাছ পাই না তার জন্য পুকুর থেকে দূরে ধরে নিই সেই জন্য করে মাছ আমরা হয়তো ছিপেতে ধরি বা জাল ফেরাতেও ধরি তার জন্য যে মাছ আমরা ধরা নদীতে ধরার কথা বলছেন তো যারা বাড়িতে দাদা আছে বর আছে তারা মাছ ধরতে যায় তো আমাদের এদিক থেকে যায় না ক কেন না আমাদের এদিক থেকে মাছ ধরতে মাছ ধরতে যায় না দেখিনি তো আমরা যেমন ফোনে দেখি যে অনেক অনেকে নদীতে পাড়তে বা নৌকা দিয়ে অনেক মাছ ধরে